সম্পদের ঘাটতি যেভাবে হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বলুন এলাকাভিত্তিক বলুন সেটাও অনেকটাই ঘটছে কারণ এই করোনার সময়টাই আমরা দেখে নিয়েছি যে কতো রুগি সব বেড পাচ্ছে না শয্যা পাচ্ছে না আর হসপিটালের বাইরে শুয়ে আছেন কোনো রকমে সেই রকম পরিকাঠামো নেই আচ্ছা গ্রামের দিকে যে সাধারণ যে চিকিৎসা যে গ্রামীণ যে হসপি হাসপাতাল হ্যাঁ সেখানেও তো সেইভাবে কোনো ব্যবস্থা পাচ্ছে না গ্রামের মানুষ এরা হসপিটালের বাইরে কোথাও টালির ছাদের নিচে শুয়ে রাত কাটাচ্ছেন রুগি হয়তো রুগিকে ভর্তি করেছে কিন্তু রুগির সাথে যারা গেছেন তারাও তো বাইরে এসে শুয়ে আছেন তো মানে এক সপ্তাহ যদি রুগিকে রাখা হয় তাকে যিনি নিয়ে গেছেন তিনিও অসুস্থ হয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে করোনার সময়ে টিকাদানের সময় পর্যাপ্ত পরিমাণে টিকা নেই লাইন ধরে মানুষ সকাল থেকে লাইন দিয়েছে ভোর থেকে দেখছি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে দশটা এগারোটা বারোটা দুটো পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত অথচ কিছুজনের টিকা হওয়ার পর টিকা শেষ আবার কবে হবে পরে ডেট দেওয়া হবে আবার আসুন এরকমভাবে মানুষকে অনেকটা ভোগান্তি হয়েছে স্যানিটাইজেশান মাস্ক তো আমাদের এখানে অ্যাভেলেবেল ছিলোই না তবুও যারা গ্রামের মানুষ আমরা যারা ট্যালারিংয়ের কাজ হতো দু একটা কাপড়ের টুকরোকে একসাতে মুড়ে সেলাই করে মাক্সের মতো আকার দিয়ে পরতাম কিন্তু এটা তো প্রপার মাস্ক নয় মাক্সের যে সুবিধা সেটা তো আমাদের সরকারের করা উচিত ছিলো গ্রামভিত্তিক এখন তো পার্টিগত অনেক নিয়ম হয়ে গেছে রাজনীতিগত ব্যাপার হয়ে গেছে বুথ আছে পঞ্চায়েত আছে তাদের মাধ্যমে যদি গ্রামের মানুষকে স্যানিটা গ্রামকে স্যানিটাইজ করা গ্রামের মানুষকে মাস্ক দেওয়া এটা যদি আরেকটু হতো ভালো হতো আর কি মানে এটার ঘাটতি খুব অনুভব করি আমরা